আচ্ছা ভিন্টেজ কপি বলতে একটাই এই ধরনের বই আছে আমার কাছে যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ওটা অনেক কষ্টে জোগাড় করেছিলাম তখনকার দিনে অনেক বই দোকানে খোঁজ নিয়েছিলাম কিন্তু নর্ম্যাল গীতাঞ্জলি ছাড়া অন্য কোনও গীতাঞ্জলি পেয়ে উঠিনি তা লাস্ট পর্যন্ত আমি কলকাতা যাই গিয়ে কলকাতা কলেজ স্ট্রিট এখনও মনে আছে তখন কলেজ স্ট্রিট গিয়ে সেখানে বই দোকানগুলো খোঁজ করে যখন পাচ্ছিলাম না তখন একটা ব্রোকারের সাথে আমার যোগাযোগ হয় ওনার নাম এই মুহূর্তে আমার মনে নেই তা ওনার থ্রুতেই ওই বইটা পেয়েছিলাম নর্ম্যাল বইয়ের থেকে আপনি দেখলেই বুঝতে পারবেন যে যে বইটা রয়েছে ওটা অনেক বেশি পৃষ্ঠা এবং ওর কভার দেখলেই আপনি বুঝে যাবেন যে নর্ম্যাল গীতাঞ্জলি কেমন আর ভিন্টেজ কপি কে কী ধরনের হয় এছাড়া আর আমার কাছে সেরকম কিছু নেই এটা কিনতে অনেক বেশি মূল্য নিয়েছিল আমার কাছ থেকে সাধারণ যে দাম এমনি গীতাঞ্জলির হয় তার থেকে অনেক বেশি ওটা অর্থ নিয়েছিল